প্রযুক্তি যেহেতু আমাদের দূরের আত্মীয় সহজীবন সম্পর্কের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব বড়ো একটা প্রভাব ফেলেছে বা প্রভাব রাখে এবং বিভিন্ন সম্প্রদায় বলতে আমরা যেহেতু যেমন পূজা দুর্গাপূজা বা দীপাবলীতে হয়তো কারো বাড়ি যেতে পারছি না তো সেখানে আপনার ফোনে থাকে যোগাযোগ করে তাকে শুভেচ্ছা জানাতে পারি এরকমভাবেই আমরা যোগ মিলন মাধ্যম হিসাবে কাজ করে থাকি প্রযুক্তি এবং সমাজের মাধ্যমে সম্প্রদায় বলতে তর্জনই সব সম্প্রদায় যেহেতু ভারত একটা সেকুলার সম্প্রদায় সেকুলার দেশ তো সেখানে সব ধরনের ধর্ম বা সম্প্রদায় পাওয়া যায় তো সবাই সমান মানুষ হিসাবে তো এখানে সম্প্রদায়ের থেকে মানুষ হিসোবে বিবেচনা করা আমাদের উচিত তো বিদ্বেষ পূণ্য ত অর্জন করতেু নই তো সেখানে একজন মানুষ হিসাবে সবাইকে সম্মান দেওয়া এবং সম্মান করা উচিত এবং বিপরীত যে তাকেও অবশ্যই সম্প্রদায় হিসেবে বা হিসেবে বিভেদ বা বিদ্বেষ করা উচিত নয় তাকেও সম্মান দেওয়া সম্মান করা উচিত